আমি নডিহা থেকে পুরুলিয়ার স্টেশন পাড়ায় আমি একটা ক্যাব বুক করেছিলাম আমার যাওয়ার ছিলো নডিহর থেকে স্টেশন অবধি কারণ আমার একটা ট্রেন ধরার ছিলো এরপর আমি তাকে টাকা অ্যাডভান্স দিই ক্যাবওয়ালাকে কিন্তু আমাকে এই ক্যাবটি ক্যানসেল করতে হয়েছে তার কারণ আমার ছেলে আমাকে তার আগেই বাইক নিয়ে পৌঁছিয়ে দিয়েছে যেহেতু আমার ক্যাবওয়ালাকে আগের থেকেই টাকা অ্যাডভান্স করানো ছিলো সেই টাকা আমি এখন ফেরত চাই মোটামুটি আড়াইশো টাকা আমার চাই মানে আড়াইশো টাকা আমি অ্যাডভান্স করেছিলাম এখন যদি আপনারা দয়া করে আমাকে আড়াইশো টাকা ফেরত দিতে পারেন তাহলে আমি খুব উপকৃত হই